এখন গ্রামের মানুষের ঐতিহ্য বা সংস্কৃতি অনেকটাই বিনোদনের কাছে চলে এসেছে কারণ এখন বিনোদনটা এতোটাই বেড়ে গেছে যে সব থেকে বিনোদনের এখন মেন পয়েন্ট হয় গ্রামীণ মানুষ গ্রামীণ মানুষ কীভাবে থাকছে তাদের সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থা সাংস্কৃতিক অনুশীলন আচার নিষিদ্ধ নিয়ন্ত্রণ যেগুলো থাকে সবগুলোই কিন্তু এখন বিনোদনে থাকে যেমন ধরুন আমাদের গ্রামীণ এলাকাগুলোতে অনেক ছোটো ছোটো যেই উপজাতিগুলো থাকে তাদের সামাজিক কিছু ব্যাপার আলাদা হয় সংস্কৃতি কিছু আলাদা হয় তাদের কিছু আচার নিষিদ্ধ থাকে যেমন অনেক ছোটো ছোটো উপজাতিদের মানুষদেরকে মানে যারা ওই একটু নিচু মিডিল মানে একদম নিচু ক্লাসের মানুষ হয় তাদেরকে কিন্তু বড়ো লোকরা কোথাও ডাকে না তাদেরকে একটা অন্য রকম চোখে দেখে তো সেই জন্য সেখানে কিন্তু অনেক জায়গায় তাদের অনেক প্রবেশ নিষিদ্ধ থাকে যে এই এইরকম এখানে কোথাও এলাউ নেই এরকমও কিন্তু সব জা অনেক জায়গায় বলা থাকে কিন্তু গ্রামীণ মানুষের এই যে আচার অনুষ্ঠান এগুলো নিয়ে অনেক বিনোদন হয়েছে বিনোদন মানে আপনাকে দেখানো হয়েছে যে গ্রামীণটা কী রকম হয় গ্রামীণ এলাকাটা কেমন হয় কিন্তু অনেকে গভীরটা জানতে চায় নি গভীরটা পায়ও নি যেটা বাস্তব সেটা হয়তো অনেকে অনুবেক্ষণ করতে পারে নি কারণ সবাই তো আর গ্রামের ভিতরে গিয়ে থেকে সেটা দেখতে পাচ্ছে না সবাই চোখে বা শুনে দেখে সেটা অনুলব্ধ করতে পারছে কিন্তু যখন সেখানে গিয়ে থেকে জানা যায় তখনই কিন্তু এগুলো মে প্রধান ব্যাপারটা জানা যায় কিন্তু হ্যাঁ অবশ্যই এখন যে গ্রামীণ দিক অনেকটা বিনোদনের সাথে সাথে এগিয়ে গেছে বিনোদনটাকে কাজে লাগিয়ে গ্রামীণ অনেক উন্নতিও হয়ে গেছে যেগুলো সবারই কাজে এসেছে সবাই ভেবেছে যে হ্যাঁ গ্রামটাও এক দিন একটা উন্নতির দিকে আসতে পারবে এখন অনেকেই মানে এখন প্রধান যখন গ্রামে কিছু হয়ে যায় তখন কিন্তু অনেক লোক সেখানে ছুটে যায় যে একটা গ্রামের কোনো বিনোদন আমরা পাবো সেটা আমরা নিয়ে ভাইরাল করতে পারবো তো এইগুলো এখন চলছে